হ্যাঁ বলো হ্যাঁ বল আমি রাজু বলছি তো এই খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়েছিলাম তারপর বল পিকনিকের কিছু প্ল্যান করলি

আচ্ছা হলদিয়াতে কেমন কী খরচ পড়বে গাড়ি টাড়ি কিছু জিজ্ঞাসা করেছিস গজা রান্না টান্না করবে সবাইকে কিছু জিজ্ঞাসা করেছিস আচ্ছা আমরা তাহলে কজন যাব কিছু ঠিক করেছিস ও তাহলে কটা গাড়ি টাড়ি করবি কিছু ভেবেছিস তো তুই তাহলে গাড়ি টাড়ির দিকটা একটু দেখ আমি তাহলে রান্না টান্না এসব ভুসিমাল দোকান এগুলো দেখছি বাকি সব ব্যবস্থা করে নিয়ে হয়ে যাবে আর গাড়িটা কত কী বলছে একটু জানাবি আমাকে আমি তোকে রান্নার দিকটা দেখে জানাচ্ছি মানে ফার্স্ট জানুয়ারিতে যাবি বলছিস না কবে যাবি আচ্ছা তাহলে সবাইকে বলে দিবি কত টাকা করে চাঁদা বা সবাইকে একটু ফোনে মেসেজ করে দিবি তাহলেই এবার হয়ে যাবে আর কি বুঝতে পেরেছিস ঠিক আছে তাহলে

আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে হুম হুম রাখ তাহলে